আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে পারি তো আমি অনেক জায়গাতে যাব কারণ অনেক জায়গা মানে টিভিতেই দেখা হয় ফোনে দেখা হয় কোনো দিনও মানে গিয়ে তো দেখা হয়নি তাই আমি অনেক জায়গাতেই ঘুরতে যাব যেরকম আমেরিকা যাব আমেরিকা গিয়ে মানে সেখানকার অনুভব করব সেখানে কীরকমভাবে আমাদের যেরকম রাজ্যে আমাদের এ ভার মানে ভারতে যেরকম রাত থাকলে ওখানে দিন হয় ওখানে দিন থাকলে এখানে রাত হয় সেরকমইভাবে আমেরিকায় গিয়ে ওখানে নেব ওখানের মানে অনুভব করব আবারও ওখানে মানে ওখানে কীরকম কী মানে কী হয় স্কুল কীরকম কলেজ কীরকম খাবার দাবার কীরকম সেগুলো সবই দে দেখার মন আছে ওখানে ওরা কী খায় কী জামা কাপড় পরে ওরা ওখানে মানে কী ভাষায় কথা বলে সেরকম তো আছেই তার ওপর আবার ওখানে মানে মানুষজন নাকি মানে বেশিরভাগ দিনটাই শীতকাল থাকে গরম তো খুব কম আসে তাই ওখানে যাওয়ার ইচ্ছা আছে আবার আমার কেদারনাথও যাওয়ার ইচ্ছা আছে কারণ ওখানে এখনও পর্যন্ত যাইনি ওখানে অনেকে যায় দেখেছি ওখানে শিব বাবার মন্দির আছে তো ওখানে গিয়ে অনেক মানুষজন অনেক কিছু করে ওই মন্দিরে তো ওখানে যাওয়ার খুব খুব ইচ্ছা আছে ওই পাহাড়ের ওপরে উঠে হেঁটে হেঁটে ভোলা বাবার কাছে যাওয়া একটা আলাদাই শান্তি মনে হয় তাই কেদারনাথও যাওয়ার ইচ্ছা আছে আরও অনেক জায়গায় আছে তো তাদের মধ্যে ওগুলোর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে তো পূরণ তো করতে হবে তো তাই ওই সব জায়গায় আমার যাওয়ার ইচ্ছা আছে তার পরে আরও অনেক জায়গা আছে যেরকম লন্ডন প্যারিস ওগুলো কেবলমাত্র টিভিতেই দেখেছি এখনও পর্যন্ত সামনে যেয়ে তো দেখা হয়নি তাই ওই সব জায়গাতেও ঘোরার ইচ্ছা আছে যে ওখানে কীরকম কী জায়গা ওখানের গাড়ি পত্র টাকা পয়সা কীরকম দেখতে খাবার দাবার কীরকম তাই ওই সব জায়গায় ঘোরার অনেক ইচ্ছা আছে